আমাদের জেলায় পূজার অনেক রকম স্থান আছে সেখানে মানুষ সব আসে বিভিন্ন রকম সম্প্রদায়ের মানুষ মিলিত হয় তাছাড়া এই পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের এই চার্চে শ্রীকৃষ্ণপুর চার্চে খুব বড়ো করে অনুষ্ঠান হয় সেখানেও বিভিন্ন রকম সম্প্রদায়ের মানুষ যাতায়াত করে উদযাপন করে এবং যে মসজিদ আছে মিঠু মসজিদ সেখানেও ঈদ খুব বড়ো করে পালন করা হয় এছাড়াও যেই যেসব জায়গায় বড়ো মন্দির আছে সেখানে ঝুলনযাত্রা বা আরও বিভিন্ন রকম পুজো আর্চা যেমন রথযাত্রা এই সবও অনেক বড়ো করে পালন করা হয়